আর রবীন্দ্রনাথ ঠাকুর তার মাধো কবিতাতে মানুষের মাটির টানের কথা বলেছেন মাধো কবিতাতে মাধো জমিদারের অত্যাচারে অতিষ্ট হয়ে তার গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং বেশ কয়েকবছর পরে যখন মাধো অনেক পয়সা আবার যখন মাটির টানে বাড়ি ফিরে আসছে এবং সেখানে তার মধ্যে একটা দোটানায় পড়ে যাচ্ছে মাধো যে তার সে শেকড় সে পুরনো শেকড় সে পাবে কিনা আমার জন্ম হয়েছে এক গ্রামে সেখানে আমি আমার ছোটোবেলা কাটিয়েছি হঠাৎ করে ক্লাস ফাইভে ওঠার সময় যখন আমাকে পুরুলিয়া শহরে চলে আসতে হয় সেটা আমার কাছে এক যন্ত্রদায়ক যন্ত্রণাদায়ক ঘটনা ছিল সেখান থেকে ক্লাস ফাইভ দিয়ে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমি একটা স্কুলের হোস্টেলে থাকি এবং সেই হোস্টেলে থাকাকালীন বারবার আমার গ্রামের কথা আমার মাটির কথা আমার মায়ের কথা বারবার মনে পড়েছে যেখানে যাওয়ার জন্য মন ছটফট করতো কিন্তু সুযোগ পেতাম না মাত্র রবিবার একটা দিন ছুটি পেতো সেটা তো বিভিন্ন কাজের চাপে বা আমার স্কুলের বিভিন্ন কাজের জন্য হস্টেলের বিভিন্ন কাজের জন্য সেক্ষেত্রে আর যাওয়া হতো না কিন্তু বারবার ছটফট করতো মনটা যখনই গ্রামের কোনো মানুষকে দেখতাম যেন মনে হতো নিজের বাড়ির লোকের সাথে দেখা হচ্ছে এই টানটা যারা বা প্রথম ছোটোবেলার থেকে বাইরে থেকেছে তারা বারবার অনুভব করে এরপর যখন কলেজে গিয়ে উঠলা উঠলাম আমি সেখানেও আমাকে এক হোস্টেলে থাকতে হয় তখন আস্তে আস্তে আমি বড়ো হয়েছি যথেষ্ট কিন্তু তবু টানটা কমে যায়নি মানুষ বলে যে বড়ো হওয়ার সাথে সাথে মানুষ তার পরিবারের সাথে তার দেশের সাথে তার গ্রামের সাথে টান কমে আসে কিন্তু সেটা কখনই নয় যদি সে টান সঠিকভাবে মানুষের মনে গেঁথে থাকে তাহলে সে টান কোনোদিনই কমবে না পরবর্তীকালে আবার যখন অন্য ক্লাসে উঠলাম আমি যখন আমি আমার এমএ তে উঠলাম সেক্ষেত্রেও আমি পুরুলিয়াতে থেকে গেছি বাড়ি যাওয়া হয়নি আর হঠাৎ করে যখন এক করোনা মহামারীর প্রকোপে সারা পৃথিবী কেঁদে উঠেছে ঠিক সেই সময়ই বাড়ি যাওয়ার প্রবল ইচ্ছা জেগে উঠলো আমার বাড়িকে দেখার জন্য সেই যে বাড়ি গেলাম আর বাড়ির থেকে পুরুলিয়া আসতে ফিরে আসতে পারিনি নিজের মেসে সেটা আমি বাড়িতে থেকে গেছি এরপ এরপর সেই বাড়ির থেকে এখনো যাওয়া এখনও যাওয়া আসা চলছে আমাদের এখনও প্রতিদিন সকাল বেলায় বাড়ির থেকে পুরুলিয়া আসি এবং কাজ করার পর আবার ঠিক রাত্রেবেলা যেই হয়েছে যেই সূর্য ডুবেছে ঠিক বাড়ির কথা মনে পড়ে ঠিক বাড়ি যেতে হবে রাত্রেবেলায়